আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি হলো হেডফোন যেটা আমি কিছুদিন আগেই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এবং ভেবেছিলাম যে এটির সাউন্ড কোয়ালিটি এবং কলের কোয়ালিটি ভালো হবে এবং সেই হিসাবে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটি কিছুদিন ইউজ করার পর দেখি সেটা কোয়ালিটি কোয়ালিটি খারাপ হয়ে গেছে এবং তার ওয়ারেন্টি তো ছিল না কিন্তু দেখে যখন আমি ফ্লিপকার্টে অর্ডার দেওয়ার সময় দেখি সেখানে খুবই কোয়ালিটি ভালো এবং রেটিংসও খুব ভালো ছিল সেই দেখে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার কাছে যখন এসে পৌঁছয় তার এক সপ্তাহ পর দেখি তার স্পিকারের মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে সাউন্ড খুব ভালো আসছে না এবং তারপর কাউকে ফোন করলে সে আওয়াজ ভালোভাবে যাচ্ছে না এইরকম প্রবলেম হচ্ছে আর কি এই কারণে আমাকে এই প্রোডাক্টটি খুবই খারাপ লেগেছে